হ্যাঁ আমি দোকানদার বলছি আপনার কী চান হ্যাঁ যেমন চাইবেন তেমনই আছে সবরকমই যেমন চলছে এখন বাজারে হ্যাঁ সোফা আছে হিল আছে চটি আছে সব রকমই আছে তো কী চাই হুম আপনি এবার যেমন পছন্দ হয় বলুন তা আমার সেরকমই দাম আছে ঠিক আছে

ওই ওই হ্যাঁ ওই জুতো সাড়ে তিনশো টাকা না না কম দিলে হবে না ওই সাড়ে তিনশো টাকাই দিতে হবে আমার দোকানের জুতোর দাম বেশি না তুমি আশেপাশে দ্যাখো ওদের চাইতে আমাদের দোকানে দাম কম ঠিক আছে না না জুতোর ভিতর ছেঁড়া আছে ঠিক আছে আপনার জুতোর ভিতর ছেঁড়া আছে